আপনার দোকানে কি ভালো চাল হবে আচ্চা ওখানে মানে আমার একটু বেশি চাল লাগবে কারণ বাড়িতে অনুষ্ঠান আছে তো সেই হিসাবে আপনার দোকান থেকে চাল নিতে চাই না না আপনার দোকানের নাম শুনেছি চালটা যথেষ্ট ভালো এবং ফ্রেশ আছে তো চালের দাম কেমন হ্যাঁ ওগুলোর দামও প্রচুর ওটা খুব দামও প্রচুর তো আপনার দোকানে কী রকম দাম হবে হ্যাঁ বাট আমার ওই কালুনিয়া বা ওটা বেশ ভালোই ছিলো ভালোই চাল তো ওটার দামটা আস একটু বলবেন আপনি তাহলে সেই বুঝে আসলে ওর দামটা আগে যে যেরকম ছিলো এখন অতিরিক্ত বেড়ে গেছে দামটা প্রচণ্ড হারে তাও একটু শুনি মানে ওই বাদশাভোগ ওই চালটার দাম একটু শুনি ওটা বাড়ির লোক খুব ভালোবাসে তো সেই কারণে বললাম একটু দামটা ওটার একটু ও বাবা ওগুলো বেড়ে গেছে চাল তো ভালো সে তো আমিও জানি কিন্তু আগেকার তুলনায় এখন দামটা অতিরিক্ত বেড়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ সে তো হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার ওখানে চলে যাবো আমি ঠিক টাইম মতো আচ্ছা ধন্যবাদ রাখছি